একটি শখ হিসাবে ফটোগ্রাফি চালিয়ে যেতে আমার অনুপ্রেরণা অশেষ একটি জায়গা যেটি আমি দেখেছি যেটা স্মৃতির মধ্যে আমার বন্দী থাকে না কিন্তু সেটাকে ক্যামেরাবন্দী করলে সেটা মনে পড়ে যায় বিভিন্ন এইরকম জায়গা আছে যেটা খুবই সুন্দর দেখতে হয় যেটাকে আমি ক্যামেরাবন্দী করতে খুবই পছন্দ করি সেইদিক থেকে দেখতে গিয়ে আমার ফটোগ্রাফি খুবই ভালো লাগে তাছাড়া বর্তমান সমাজ যুগে ফটোগ্রাফির বাজার আরও এগিয়ে এসেছে বিভিন্ন বিবাহ বিভিন্ন প্রি ওয়েডিং বিভিন্ন ক্ষেত্রে অন্নপ্রাশন বিভিন্ন ক্ষেত্রে ফটোগ্রাফির অশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমি ফটোগ্রাফি খুবই পছন্দ করি একটা কোনো ঘটনা যেইটাকে আমরা ক্যামেরার মধ্যে বন্দী করছি সেই বন্দী করার মুভমেন্ট আমাকে খুবই ভালো লাগে খুবই অনুপ্রাণিত করে